মেদিনীপুর জেলার বিনোদনের বিকল্পগুলি কী কী এখানে ছোটো ছোটো শিশুদের পার্ক আছে এখানে খেলার মাঠ আছে সাংস্কৃতিক মঞ্চ আছে ছোটো ছোটো ছেলে যারা ব্যায়াম করে সেই সব জিনিস আছে এখানে পার্ক আমাদের চন্দ্রকেতু পার্ক তারপরে চন্দ্রকোণা রোড পার্ক ফাঁসিডাঙ্গা তারপর চন্দ্রকেতু বা রাজা রামমোহন রয় পার্ক আছে তারপর এখানে সিনেমা হল হচ্ছে রয়্যাল সিনেমা হল পূজা সিনেমা হল তারপর সাথী সিনেমা হল এইসব ধরনের ইত্যাদি সিনেমা হল আছে আর আমাদের এখানে সাংস্কৃতিক মঞ্চ নজরুল মঞ্চ টাউন হল মঞ্চ কবি রবীন্দ্রনাথ ঠাকুর মঞ্চ এইসব মঞ্চ আছে আর এখানে অনুষ্ঠান খুব ভালোভাবে হয় আর এখানে খেলার পার্ক মাঠ বা সুইমিং পুল আছে পশ্চিম মেদিনীপুর জেলার এখানে লোকেরা এখানে যেকোনও পার্কে প্রবেশ করতে গেলে পয়সা লাগে ওই দশ টাকা লাগে আবার কোনও কোনও পার্কে টাকা লাগে না